হ্যাঁ বলছি কী আমার কল মানে কলটা থেকে জল পড়ছে মানে কাল থেকেই ওরকম সমস্যা হচ্ছে আপনি আসতে পারেন মানে ওই পটি সিটারের যে বেটা হয় না বক্সটা হয়টা কাল থেকে হচ্ছে তা আমি ইউটিউব দেখে ওটা ঠিক করার চেষ্টা করছিলাম তা হয় নি তাও জল পড়ছে তা আপনি একটু আসলে ভালো হতো হুম বন্ধ করা আছে হুম হ্যাঁ এই সামনেটা বেসিন মতো আছে ওইট থেকে জল মানে বেধে বেড়ে যাচ্ছে মানে ওটাও একটু দেখে দিলে ভালো আচ্ছা আসুন দেখি কম কী হয় কোনটা কি না ওইটা এখন থাক ওটা না ওটা এখন থাক ত হ্যাঁ বাড়িতে ও নেই তো আবার করালে অসুবিধা

আসবেন তো ঠিক ও নাকি অন্য আচ্ছা ঠিক আছে ঠিক আছে আসুন দেখি মানে ওই দুটো ওই তো কাজ তাও রেটটা একটু আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ রাখুন